কঠোর গ্রীষ্মকালে সকালে বিকেলে জল দিতে হবে গাছে তবেই গাছ ঠিকঠাক থাকবে কিন্তু শীতকালে একবার জল দিলেও হবে শীতকালে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না গ্রীষ্মকালে রোদে গাছপালা শুকিয়ে যায় যেমন টগর ফুলের গাছ আমাদের বাগানে একদম শুকিয়ে গিয়েছিল তো তাতে জল দিতে দিতে তার পরে ঠিক হলো আর আর পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছও গ্রীষ্মকালে শুকিয়ে গিয়েছিল আরও যে সব ফুলের গাছগুলো ছিল সেইগুলোতে গ্রীষ্মকালে দুবার করে জল দিতে দিতে ঠিক হলো আর শীতকালে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না গ্রীষ্মকালে গাছপালা বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে আর পেয়ারা গাছ তার পরে নারকেল গাছ হ্যাঁ তার পরে বিভিন্ন রকম আরও যে সব গাছ আছে আম গাছ এই সব যে গাছগুলো আছে নারকেল গাছে বেশি জল দেওয়ার দরকার হয় না নারকেল গাছ কিন্তু কম জলেই হয়ে যায় শুধুমাত্র আলো বাতাসটা পেতে হয় আর বেশি খুব বেশি সবসময় জল দেওয়ার দরকার হয় না বাকি সব গাছগুলোতে জল দেওয়ার খুবই প্রয়োজন হয় তো সে কারণে গ্রীষ্মকালের ওই যে তাপ সে তাপে গাছ খুবই নষ্ট হয়ে যায় এই জন্য গ্রীষ্মকালে বেশি করে জল দিতে হয় বা গাছের উপরে লক্ষ রাখতে হয় শীতকালে তেমন কিছু অসুবিধে হয় না